পশ্চিম বর্ধমান জেলায় আমাদের স্বাস্থ্য সা অনেক পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্বাস্থ্যসাথী কার্ড হওয়াতে আমাদের অনেক উপকার হয় স্বাস্থ্যসাথী কার্ডের বদলে আমরা অনেক বড় বড় নার্সিংহোমে অনেক কিছু আমরা হেল্প পাই অনেক সরকারি হসপিটাল আছে সরকারি হসপিটাল থেকে আমাদের অনেক সাহায্য হয় আমরা অনেকে আর্থিকের আর্থিকের জন্য আমরা ওষুধপত্র কিনতে পারি না সেই বুঝে আমাদের অনেক ওষু্ধ অনেক ওষুধপত্র আমাদের হেল্প করে আমরা এই হে ওই হেল্পের জন্যে ডাক্তার নার্স আমাদের অনেক সহযোগিতা করে এই সহযোগিতার জন্যে আমরা পশ্চিম বর্ধমান বর্ধমানের জেলার মানুষ অনেক উপকৃত হই আমরা এই গরমকালে আমাদের এই গরম গরমের সময় আমাদের অনেক ও আর এস দরকার হয় গ অনেক মানুষ এই ও আর এস খেয়ে অনেক সুস্থ সু সুস্থ আছে সুস্থর জন্যে আমরা পশ্চিম বর্ধমান জেলাকে অনেক উপকৃত অনেক ধন্যবাদ থ্যাংকস বলি